হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যাঁ অবশ্যই আমরা তো টোটালি অ্যালবাম অ্যালবাম তো করি ওইটা একবারে একদম সব ওটা আপনার এই পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজারের মতো পড়ে যাবে সামথিং আপনি যদি আমাদের ওপরেও ছেড়ে দেন সেটা আমরা ঠিক করবো এবার আপনি যদি আপনাদের মতো করতে বলেন সেটা আপনাকে করতে হবে

হুম ওই জন্যই তো বললাম ঠিক আছে ওরকমটাই হবে আমাদের তেমন হলে আমাদের ম্যানেজার বিয়ের দশ দিন আগে আপনাদের কাছে যাবে আপনারা যেমনটা বলবেন ও ঠিক তেমনটাই করবে হ্যাঁ সে সে ঠিক আছে সে আপনারা যেমন বলবেন সেটাই করে দেবো হ্যাঁ অবশ্যই আমার যে ম্যান আমি মানে পুরো যে ফুল হবে জাস্ট হোয়াইট অন্য কিছু ফুল হবে না তো হ্যাঁ পুরোটাই ফুলের উপর থিম হবে আর পুরো ফুলটাই হোয়াইট ফুল থাকবে হুম আচ্ছা ঠিক আছে আমার হ্যাঁ হয়ে যাবে আর ওটা ফাল্গুনের কি মাঝামাঝি বলতে ওই পনেরো কুড়ি তারিখের মধ্যে না কি

সে ঠিক আছে আপনাদের তাহলে আমরা হচ্ছে ফাল্গুনের ফার্স্ট উইকে আমার তাহলে ম্যানেজার আপনাদের বাড়ি যাবে আপনাদের লোকেশান দেখে আসবে কোথায় কি করবেন ওনাকে ভালো করে বুঝিয়ে দিবেন এবং আমি এখান থেকে আমার লোক পাঠাবো হুম ওই কারণেই তো বলছি কেরকম কি লাগবে কেরকম কি আয়োজন হবে আগে থেকে বুঝিয়ে দিলেই ভালো তাতে আপনাদেরও অ্যাডভান্স করাটাই বেটার আমার যে যখন আমি ম্যানেজারকে পাঠাবো তার তার দু এক দিনের মধ্যেই কিছু অ্যাডভান্স করে দিলে ভালো হয় কেন আমাদেরও তো কিছু কেনাকাটা আছে ফুল টুল বা লোকের ব্যবস্থা করতে হবে হাফ কাজের আগে আর হাফ বিয়ে বাড়ির পর হুম অনলাইনেরও ব্যবস্থা আছে আপনি যদি অনলাইনে করবেন অনলাইনে যদি বলেন আপনি ম্যানেজারের হাতে টাকা দেবেন ক্যাশ অন ডেলিভারি তাও ক্যাশ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে